আমি একজন সৎ মানুষ আমি সব সময় সত্যি কথা বলি আমি কোনোদিন কোনও মিথ্যে কথা বলি না তাতে যদি কারোর কোনো অসুবিধা হয় আমি তাও কোনোদিন মিথ্যা কথা বলি না এবং আমি সবসময় বড়দের শ্রদ্ধা করি ছোটোদের ভালোবাসা দিই নিজের মা বাবার নাম বজায় রাখার চেষ্টা করি নিজের কাজের প্রতি খুব বেশী আমি সহযোগিতা প্রদান করি যাতে আমার জন্য কারোর কোনো অসুবিধা না হয়